আমি মেদিনীপুর ফুটপাথ থেকে একটা আমার বাচ্চার জন্য জিন্সের প্যান্ট কিনেছিলাম প্যান্টটা প্রথমে দেখতে খুব সুন্দর লাগছিলো কিন্তু প্যান্টটা দু একবার পরার পর প্যান্টটা প্রথম প্রথম তার রঙ উঠতে লাগলো কিন্তু আর দু তিনদিন পর দেখলাম প্যান্টটা ছিঁড়েও গেলো ওইজন্যে না ফুটপাথের কোনো দোকান থেকে কিছু জিনিসপত্তর না কেনাই ভালো